হ্যাঁ আমার প্রিয় কবি হলো আমার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার খুবই ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব লেখাগুলো আছে সে সে সবগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে বিশেষ করে রবীন্দ্রনাথের যেসব গল্পগুলো আছে বিশেষ করে কবিতাগুলো যেগুলো আছে ছোটোবেলায় আমরা পড়েছিলাম সেগুলো আমাদের ভীষণ ভালো লাগে পড়তে যেমন আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছেন ছুটি কবিতা সেটা আমার খুবই ভালো লাগে পড়তে যে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এটা আমার খুবই ভালো লাগে আর রবীন্দ্রনাথ লেখক হিসেবে উনি খুবই সুন্দর ওঁর যেসব গল্পগুলো আছে সেসব গল্পগুলো খুবই ভালো আর আমি তাকে অনেক শ্রদ্ধা করি তিনি যেসব কথাগুলো বলে গিয়েছেন বিশেষ করে আমি সেগুলো মানার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে তাকে তার লেখাগুলো তো অমায়িক আমি বলে বোঝাতে পারবো না লেখার লেখার যেসব কবিতা কবিতা যেসবগুলো আছে গল্প উপন্যাস যেগুলো লিখেছেন সেগুলো আমার খুবই ভালো লাগে পড়তে তো আরও ভালো লাগে আমি রবীন্দ্রনাথের কবিতা প্রায়ই পড়ি আমাদের বাড়িতে যখন যে কোনো বই টই বই টই থাকে যে কোনো ছড়ার বই বা রবীন্দ্রনাথের কোনো কবিতা থাকে আমি সেগুলো বেশি বেশি করে পড়ি সেগুলো আমার মনে রাখার চেষ্টা করি রবীন্দ্রনাথকে আমার খুবই ভালো লাগে আমার প্রিয় লেখক হলো রবীন্দ্রনাথ তাকে আমি খুবই পছন্দ করি আমি এটাই বলতে চাইছি